আমার প্রিয় সাঁতারের গন্তব্যটি হল সৈকত তার কারণ আমার এটা খুবই ভালো লাগে এই সৈকতে সাঁতার কাটতে সৈকতের সামনে আমি যখন উবু হয়ে বসে থাকি তখন ঢেউটা এসে আমার মাথার উপর দিয়ে চলে যায় খুব মজা লাগে মনে হয় যেন আমি অনেকক্ষণ ধরে সাঁতার কাটি উঠতেই ইচ্ছে হয় না এই কারণেই আমার সমুদ্রের সৈকতে আমার সাঁতার কাটতে খুব ভালো লাগে আর আমাদের অ্যালাকায় ছোটো ছোটো নদী আছে জলাশয়ও কিছু কিছু আছে তবু জলাশয়ে কেউ সাঁতার কাটে না নদীতেই সাঁতার কাটে বেশি নদীতে আগে সাঁতার কাটতাম যখন আমি খুব ছোটো ছিলাম বাচ্চা ছিলাম এখন তো বয়স হয়েছে আমি আর সাঁতার কাটতে পারি না সেই কারণেই আমি আর সাঁতার কাটতে যাই না আগে আগে যেতাম সাঁতার কাটতে আমার খুব মজা লাগত সাঁতার কাটার ফলে আমার একটা যেন শারীরিক ব্যায়ামও হতো সেই কারণে আমার শরীরও ফিট থাকত এখন বয়স হয়ে যাওয়ার জন্য আমি আর সাঁতার কাটতে যাই না